আমি হচ্ছে যে জি বাংলার ডান্স বাংলা ডান্স দেখি বাংলার আর জি টি ভির দেখি আর ইয়ে ডান্স বাংলা ডান্স আর এগুলোতে ইউ টি ভিতে বেশি দেখা যায় ঐতিহ্যবাহী হচ্ছে যে নানা ধরনের ডান্স দেখা যায়